হেই ও বাজার কীরম চলছে এখন স্বর্ণকার আচ্ছা আট হাজার এক গ্রাম এক নম্বর মাল হলমার্ক যাক তাহলে বাজার বাজারে যদি রেট এক গ্রাম দশ হাজার বলছেন আট হাজার তাহলে তো আট হাজার সামথিং হলেও তো সে তাহলে ভরি গিয়ে আশি হাজারে ওপকি টপকে যাবে নাকি হ্যাঁ ঠিক আছে হলমার্কের মাল আমার দু পিস বানাতে হবে সেই জন্যই যোগাযোগে আছি এই ব্যাপার আর কি আচ্ছা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি চিন্তা করার কিচ্ছু নেই কারেন্ট একদম হ্যাঁ বলো কি আমি এসেই গেছি বলো রেট কি বলো তুমি এক নম্বর মাল যদি হয় হলমার্ক তাহলে আমি নিতে পারি দুটো দশ দশ গ্রামের মাল একদম একদম না দেখব কেন তো একদম একদম ঠিক আছে তাহলে আমার দুটো একটা বালা আর একটা হারের ব্যবস্থা দুটো মাল করতে হবে হলমার্কের হ্যাঁ ঠিক আছে এর জন্যই তো পুরোনো দোকানে যাওয়া যাতে গ্যারেন্টি পাওয়া যায় মার্কা দিয়ে চলে যাওয়া আর কি ব্যাপার হলকা হল মাল ঠিক আছে আমি আসছি ব্যবস্থা হয়ে যাবে অসুবিধা নেই